সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতিই যেভাবে বেড়েচে বা বিকশিত হয়েচে তার কিচু প্রধান শিল্প যেমন ওই লৌহ ইস্পাত শিল্প তো আছেই এর সঙ্গে বস্ত্র শিল্প সিমেন্ট শিল্প সবগুলোই আছে আর এইগুলো এতো বিকশিত হয়েছে তার কারণ আগেএ তো ইন্টারনেট ব্যাংকিং ডিজেটাল পেমেন্টের সবগুলো অতস ছিলো না এখন ওইগুলো খুবই সাহায্য করছে মানুষ মানে খুব কম সময়ের মধ্যেই এগুলোর সাহায্যে কাজ করতে পারছে আর এই জন্য বিশেষ করে অর্থনীতির ব্যাপারটা খুবই সাহায্য হয়েছে যার জন্য বাড়ছে এগুলো এইগুলোর কারণ একটা আছেই আগে যেমন ব্যাংকে গিয়ে না কাজ করতে করলে ও মানুষকে অনেক সময় নিয়ে ব্যাংকে যেতে হতো তারপরে কাজ হতো এখন যেটা বাড়িতে বসেই হয়ে যাচ্ছে ইন্টারনেটে যার জন্য এইগুলো বেশি ইয়ে হয়েছে আর অনেক ছোটো ছোটো শিল্পওও গড়ে উঠেছে না ডিজিটাল পেমেন্টে অনেক ছোটো ছোটো শিল্প গড়ে উঠেছে এর জন্যও অনেকটা ভারতীয় অর্থনীতি মানে বেড়েছে